খেলাধুলা মানুষের জীবনের একটি অঙ্গ এই খেলাধুলা করতে গেলে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে যেমন ফুটবল খেলার সময় হাতে বা পায়ে চোট হতে পারে বা ক্রিকেট খেলার সময় হঠাৎ বল এসে চোখে মুখে লাগতেই পারে সেগুলো দুর্ঘটনা খেলাধুলা বন্ধ করলে হবে না খেলাধুলা এই চালিয়ে যেতে হবে এবং এই খেলাধুলার মাধ্যমে এ সরকার যে ব্যবস্থা আছে সেই সব ব্যবস্থা সব রকম সুযোগ সুবিধা আছে যেমন হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা এবং সব পরিষেবা এছাড়া বিমার ব্যবস্থা আছে এর জন্য সরকার সব রকম তাদের সুযোগ সুবিধা খেলোয়াড়দের দিয়ে থাকে